হ্যাঁ আমি শিক্ষা ঋণ সম্পর্কে সচেতন আমি শিক্ষা ঋণের বিষয়ে খুব ভালোভাবে জানি আমি এটি ব্যবহার করি নি কিন্তু আমার এক বন্ধুর পড়াশোনার জন্য খুবই টাকার প্রয়োজন ছিলো তখন আমার সেই বন্ধু তার পড়াশুনোর জন্য একটি বেসরকারি ব্যাঙ্ক থেকে কিছু টাকা লোন নিয়েছিলেন এবং সেই লোনের টাকা খুব সহজ কিস্তিতে পরিশোধ করা যায় এবং সেটা খুবই কম শতাংশ সুদের হারে